হ্যালো বলছি বলুন কে বলছেন বলুন

কবে আসবেন আচ্ছা কদিন ঘোরার তো অনেক জায়গা আছে দীঘা ওল্ড দীঘা আছে নিউ দীঘা আছে মন্দারমণি আছে শঙ্করপুর আছে মৎস্য গবেষণা কেন্দ্র আছে হ্যাঁ ওই দিকে কাজু কাজু বাগান আছে ওদিকে চন্দনেশ্বরের মন্দির আছে উড়িষ্যার বর্ডার আছে সব ঘুরিয়ে দেবে কোনো অসুবিধা নেই সব জায়গায় ঘুরিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমি ঘণ্টা হিসেবে নিই এবারে আপনারা সারা দিনে যতক্ষণ ঘুরবেন ঘণ্টা পিছু একশো টাকা করে ঠিক আছে গাড়ি ভাড়া আপনাদের সব কিছুই কোনো খাবার দাবার কিছু লাগবে না আপনারা যা খাবেন খাবেন আমাকে ঘণ্টা পিছু একশো টাকা এবারে ধরুন যটায় সকালবেলায় যখন বেরোবেন আপনারা তখন থেকে এবারে যতক্ষণ ঘুরবেন ততক্ষণ অনুযায়ী ঘণ্টা পিছু একশো টাকা করে সবার মিলিয়ে একশো টাকা না দুই ঘণ্টা বলতে ধরুন সকাল নটায় আপনারা বেরোলেন ঘুরতে তখন থেকে সময় গোনা শুরু হয়ে যাবে এবারে আপনি ধরুন সকাল নটা থেকে দুপুর দুটো অবধি ঘুরলেন যত ঘণ্টা হলো তত ঘণ্টা একশো টাকা করে দিতে হবে আমাকে এবার তার মধ্যে ঘোরানো যাতায়াত বসার বেশিক্ষণ টাইম লাগবে না হয়তো দশ পনেরো মিনিট কুড়ি মিনিট করে টাইম সময় লাগবে সেটা হচ্ছে টোটো আছে অটো আছে বা যদি চার চাকায় করে যাবেন বলেন যেটা আপনাদের সুবিধে মনে হবে এরকম আপনারা নিতে পারেন বা যদি বলেন আমাকে ওগুলো ব্যবস্থা করে হবে তাহলেও করে দিতে পারব কোনো অসুবিধা নেই আচ্ছা আপনারা আসুন না এসে আমাকে ফোন করবেন সে টাকা নিয়ে অসুবিধে কিছু হবে না যেহেতু ধরুন আমার আপনাদের পাড়ার পরিচিতর কাছ থেকে নাম্বার পেয়েছেন ওনারা গিয়েছেন ভালো লেগেছে অসুবিধার কিছু নেই আপনারা আসুন কোনো সমস্যা হবে না সে আমি ঘুরিয়ে দেবো আমার কাজটাই তো এটা সবাইকে দেখানো সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া কোনো অসুবিধা নেই আপনারা আসুন ওটা নিয়ে কোনো অসুবিধা টাকাটা নিয়ে কোনো অসুবিধা হবে না আপনারা আসুন হ্যাঁ অবশ্যই জানাবেন আর আগে থেকে একটু জানালে সুবিধা হয় কেন না আমি তো সবসময় বুঝতে পারছেন আমার এটাই পেশা এটাই কাজ তো অনেক ট্যুরিস্টরা তো সবাই আসে তো সবাই মোটামুটি মানে একটু সুনাম আচ্ছা তাহলে আমাকে সেই ডেটটা বলে রাখলে কী হবে বুক করে রাখব অন্য কোনো তাহলে কী আমি অন্য কোনো পর্যটকদের আমি ডেট ধরব না ওই ডেটগুলো বা কটা ডেট আপনারা ঘুরবেন সেই ডেট আমি ফাঁকা রাখব আপনাদের জন্য আর কি তাহলে ঠিক আছে হুম ঠিক আছে রাখি